হ্যালো হ্যাঁ রাজীব হ্যাঁ বলছি যে এই বছরে আমাদের ব্যবসার কত কী লাভ হলো গো হ্যালো বলছি যে এই বছর আমাদের ব্যবসায় কত লাভ হয়েছে কিছু হিসেব রেখেছো কীরকম কী হিসেবে তাহলে বলো দেখি

ও আর যে ওই আগের ব আগের মাসে যেই মালটা ওই গুসকরায় পাঠিয়েছিলে গুসকরায় যে পার্টিটাকে মালটা দিলে রাহুল বলে রাহুল বলে যে লোকটাকে মালাটা দিলে সে তো অর্ধেক টাকা দিলো আর অর্ধেক টাকা তো দেবো দেবো করছে তা ও কি টাকাটা খবর নিলে কখন দেবে না না কী কিছু দিনের মধ্যে দিলে তো হবে না ওকে তো চাপ দিতে হবে নাহলে ও আমি শুনেছি যে টাকা পয়সা ও দিতে চায় না আমি এক জায়গা থেকে খবর পেলাম আচ্ছা ঠিক আছে তবু তুমি ওর কাছ থেকে মাঝে মাঝে খবর নিও আর ওই আরামবাগের যে সুমিতদা আছেন আরামবাগ বাস স্ট্যান্ডের কাছে যে সুমিতদা আছেন ওনার উনি কিছু দিন ধরে আমাদের থেকে কিন্তু ব্যবসা করছেন না ভালো ও ওটা একটু দেখতে হবে না সেটা কথা বলো ওনার সঙ্গে কথা বলো যে কেন যদি রেটের অসুবিধা হয় আমরা সে রেটেই করে দেব সে রেটে যদি পোষায় আমরা সে রেটে আচ্ছা ঠিক আছে তবে কিন্তু আমার মনে হয় যে তবে তোমার কাছে তোমাকে একবার ওই সুমিতদার কাছে যাওয়া উচিত কেন কি উনি আমাদের খুব ভালো পার্টি ওনার কাছে গিয়ে একবার তাহলে সামনা সামনি কথাটা বললে খুব না না উনি দেখুন তাহলে ও যদি আসে ভালো যদি না আসে তাহলে তুমি গিয়ে ওর সঙ্গে একবার কথা বলো হ্যাঁ ওটাই বলছি আর তুমি ওই রাহুলকে কিন্তু খুব চাপ দাও ও নাহলে আমাদের টাকাটা দেবে না রাহুলের কাছে দরকার পড়লে তুমি আজকে সন্ধ্যেবেলায় নাহলে কালকে যাও একবার গিয়ে খবর নাও কি ব্যাপার টাকাটা দিচ্ছে না ও যদি না দেয় যা দেবে তাই নাও অল্প করে যদি দিতে হয় অল্পই নাও কিন্তু কিন্তু এর থেকে বেশি টাইম দেওয়া যাবে না তুমি বলবে যে না আমার মালিক আমাকে ছাড়ছে না আমাকে একদম টাকা লাগবেই এই মাসের মধ্যে টাকা লাগবেই ওকে বলে

ব্যাস ঠিক আছে তাহলে আবার পরে করছি আমি রাখছি হ্যাঁ